পুরুলিয়া জেলার প্রধান শিল্প হল ছৌ নৃত্য ছৌ নৃত্যটি রাত্রি বারোটার পর শুরু হয় এবং ভোরবেলা পর্যন্ত চলে এই নৃত্যটি আকর্ষণীয় মুখোশ ও জাঁকজমকপূর্ণ পোশাক পরেই করা হয় একটি বিশেষ গল্পকে কেন্দ্র করে সেটিকে এই নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলাই হল ছৌ নৃত্য যেমন মহিষাসুর বধ মহাভারত রামায়ণ ইত্যাদি এছাড়াও আগর শিল্পের আতুর ঘর হল ঝালদা এটা অনেকের অজানা এখানে বাটালি গুপ্তি ছুড়ি কাঁচি কোদাল বঁটি ও অন্যান্য লোহজাত শিল্প ভারত বিখ্যাত আবার বলরামপুরে রয়েছে গালার তৈরি চুড়ি যা খুবই উন্নত মানের কিন্তু এটি অনেকেরই অজানা রয়েছে এটি খুবই ক্ষুদ্র শিল্প তিন থেকে চারটি ঘর নিয়ে এই শিল্পটি করা হয় এই শিল্পগুলি পুরুলিয়াকে প্রতিনিয়ত উন্নত করে চলেছে পুরুলিয়াতে এমন কিছু পরিবার রয়েছে যাদের এই শিল্পের সাহায্যে রুজি রোজগার হয় এ ছাড়াও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য যা এখন ভারত ছাড়িয়ে বিখ্যাত সেটিও পুরুলিয়াকে অর্থনৈতিক ভাবে উন্নত করে চলেছে পুরুলিয়াকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে আরও একটি বিশেষ ভূমিকা পালন করে পুরুলিয়ার কৃষিকাজ যেমন আখ চাষ ধান গম চাষ ইত্যাদি